গ্রামাঞ্চলের কৃষকরা চ্যালেঞ্জ বা সমক সমস্যার সম্মুখীন হয় কারণ আর্থিক অবস্থা খুবই দুর্বল গ্রামাঞ্চলে আধুনিক বর্তমানে আধুনিক পদ্ধতিতে যে মানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন সেই যন্ত্রপাতি ক্রয় করতে অধিক অর্থের প্রয়োজন সেই অর্থ গ্রামাঞ্চলের কৃষকদের নেই তাই আর্থিক সমস্যা হয় আবহাওয়াগত সমস্যা আবহাওয়াগত সমস্যা কেমন জল জলের সমস্যা অর্থাৎ যেহেতু মানে যেকোনো মানে কৃষিজ ফসল চাষ করতে গেলে জলের প্রয়োজন আর জলের মানে জল কম হলে সেটা হবে না তাই আবহাওয়াগত পরিবর্তন ক্ষুদ্র কৃষকদের প্রশিক্ষণ অর্থাৎ যেকোনো কৃষক অর্থাৎ চাষ করতে গেলে যে প্রশিক্ষর প্রশিক্ষণের দরকার অর্থাৎ প্রাথমিক অবস্থায় ধরুন চারা রোপণ থেকে একদম মানে কৃষকদের ফসল তোলা অবধি যে একটা ধাপ থাকে যে মানে মানে পদ্ধতি সেই পদ্ধতিগুলো না শিখলে ঠিকমতো মানে চাষ বাস হবে না